হ্যালো

মোবাইল দোকান আছে

নোকিয়ার ভালো ভালো সেট আছে স্যামসাং আছে রিয়েলমি আছে বলুন বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি

হয় হয়

সাড়ে উনিশ হাজার টাকা

আচ্ছা আসুন